পাখি দেখার জন্য কুসংস্কর বলতে যেমন পেঁচা পেঁচা রাত্রে ডাকলে বা দিনে ডাকলে আমাদের ঘরে যে সমস্ত বয়স্ক দাদিমা বা ঠাকুরমা আছে তারা শুধু বলে কি পাখিগুলোকে পেঁচাটাকে তাড়া তো না তো বাচ্চাদেরকে শরীর অসুস্থ হতে থাকে পেঁচা তো অনেকচা পেঁচা পাখিটা ভালো না ওর মানে ভিটার ওপরে ডাকলে অনেক বিপদ আসে অনেক আপদ আসে বাচ্চাদের শরীর অসুস্থ হয় আর যেমন কাক কাক একটা পাখি ও তো মাথার উপর মাথার মধ্যে কখন কোনো একটা কাজ করছি ও এসে গাছের উপরে বসে কা কা ডাকতে থাকে তখন বাড়ির ঠাকুমা বা কাকিমারা বলতে থাকে এ কাকটাকে তাড়া কাকটাকে তাড়া হয়তো কোথায় কেউ মরেছে বা কী একটা বিপদ হচ্ছে বা হবে সেই সব খবর কাক ডাকা ভালো না এ তো বিপদের সব কিছু এগুলো পাখিটা পাখিটা তেমন ডাকা কাকের ডাকটাকে ডাকটাকে অনেকেই পছন্দ করে না বাড়ির ঠাকুমারা তো একদম পছন্দ করে না তারা বলতে থাকে কাকটাকে তাড়া কাকটাকে তাড়া অন্যদিকে অন্যদিকে তাড়িয়ে দে এই বলতে থাকে আমাদেরকে আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমাদেরকে এইভাবে ঠাকুমারা কাকিমারা এইভাবে আমাদের বলতো কাক ডাকা ততটাই ভালো না কাকটাকে আগে মেরে তাড়া তো এইভাবে বলতো এই নিয়ে আমার বক্তব্যটাকে আমি শেষ করলাম